হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার ওই কুকুরটা কুকুরটার একটা সমস্যা ছিল তো হ্যাঁ নিয়ে চলে আসুন সামনেই উইকে নিয়ে চলে আসুন তো হয়ে যাবে একটা সমস্যা ছিল ভ্যাকসিনটা দিয়ে দেওয়া খুব দরকার হ্যাঁ ওকে নিয়ে চলে আসুন হয়ে যাবে সামনের উইকে যে কোনো দিন নিয়ে চলে আসুন হয়ে যাবে দেখুন আমাদের ডিসপেনসারি তো খোলা থাকে মানডে টু স্যাটারডে তো আপনি যে কোনো সময় আপনারা তো সময় জানেনই সকাল নটা থেকে সন্ধ্যে ছটা যে কোনো সময় নিয়ে আসতে পারেন আমরা এখানে সবসময়ই অ্যাটেন্ড করতে পারবেন এখানে সবসময় খোলা থাকে ও কে দেখুন প্রথমত আমাদেরকে চিকিৎসা করতে হবে দেখতে হবে ওটার একটা প্রাইস আছে ঠিকঠাক আমরা জানি না তো সেইভাবে হবে তো মিনিমাম ধরে রাখুন একটা অ্যামাউন্ট যেমন কী ফাইভ হানড্রেড হ্যাঁ দেখুন নাম লেখানো বলতে যদি কোনো ভিড় খুব ভিড় থাকে প্রচণ্ড তাহলে কোনোভাবে নাম লিখি আমরা নাহলে যদি কোনো কোনো দিন এরকমও হয় যে আমাদের নাম লিখতে হয় না ঠিক আছে আসলেই আপনার কাজ হয়ে যাবে তো আপনি আপনার টাইম মতন বাড়ি চলে যেতে পারবেন ওটা ওই ডেট ওয়াইজ হতে থাকে সেদিন আপনি সকালে নাম লিখিয়েও নিতে পারেন এই নাম্বারে কল করে সেদিন নাম লিখিয়েও নিতে পারেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে চলে আসবেন মানডে টু স্যাটারডে

সকাল সকাল আসার চেষ্টা করবেন কাজটি আপনার তাড়াতাড়ি হয়ে যাবে